আমি মনে করি আই আই টি আই আই এস সি আই আই এম এর মতো বড়ো বড়ো প্রতিষ্ঠানগুলি সবার জন্য সাশ্রয়ী নয় এই ক্ষেত্রে শিক্ষার্থীদের অনেক ধরনের প্রতিযোগিতা এবং প্রতিযোগিতার সম্মুখীন হতে হয় এবং শিক্ষার্থীদেরকে অনেক চাপের মধ্যে পড়তে হয় প্রতিযোগিতাগুলি বলতে এখন হলো প্রতিযোগিতার বাজার কোনো মানুষ কোনো মানুষকে এক চুল জায়গা ছাড়তেও রাজি নয় সেই ক্ষেত্রে অবশ্যই প্রতিযোগিতা দিনের দিন বেড়ে চলেছে এবং আগে যেরকম চার চাকরি হচ্ছে কিছু পরীক্ষায় বসলেই সেই চাকরি মানুষ পেত এখন বছরের পর বছর মানুষ চা পো পরীক্ষা বসছে চাকরি দেওয়া চাকরি পাওয়ার জন্য সেই চাকরি তারা পেয়ে উঠতে সামর সমর্থ হচ্ছে না দিনের পর দিন এখন যেরকম অনলাইন ফর্ম ফিল আপ বেড়িয়েছে পরীক্ষা গো মানে পরীক্ষায় বসার জন্য এর ফলে প্রচুর পরিমাণে অর্থের অর্থের অর্থের দিক থেকে প্রচুর পরিমাণে ক্ষতির সম্মুখীন হচ্ছে যে চাকরি বা চাকরি বসেছে সে শিক্ষার্থী এবং পরিবারের মানুষজনও এর ফলে প্রতিযোগিতা দিনের পর দিন বেড়ে গেলো চাকরির পরিমাণ দিনের পর দিন কমে আসতে শুরু করছে এর ফলে তারা প্রচুর পরিমাণে মানসিক অশান্তিতে ভুগছে এবং বেকারত্বের সমস্যা দিন দিন হচ্ছে তাদের মধ্যে বেকারত্বের সমস্যা দিন দিন বাড়ছে এর ফলে তারা হতাশায় ডুব দিচ্ছে